বিজ্ঞান প্রযুক্তি এই দুটো শব্দ ছোট হলেও এর বিস্তারতা অনেকটাই বেশি অন্তত শিক্ষার্থীদের ক্ষেত্রে এ বিষয়টি অনেকটাই প্রথম থেকেই হয়তো মজাদার হয়ে এসেছে তবুও বিভিন্ন বর্তমান সময়ের যে সমস্ত শিক্ষার্থীরা প্রযুক্তি এবং বিজ্ঞানটিকে আঁকড়ে রাখার চেষ্টা করে গিয়েছেন তাদের ক্ষেত্রে তো বিষয়টি মজাদার আছেই এবং যারা যারা নেই এ বিষয়টি সম্পর্কে অতটা জ্ঞান নেই তাদের ক্ষেত্রে বিষয়টিকে মজাদার করে তোলা হচ্ছে প্রথমত উদাহরণ এবং বিভিন্ন রকমভাবে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম যে ক্লাসগুলো হয়ে এসেছে আমাদের যে ভিসুয়াল অডিও ভিসুয়াল ক্লাস প্র্যাক্টিকাল বিভিন্ন রকমের টেকনোলজিকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের প্রোজেক্টরের সাহায্যে যে দেখানো এই ভাবে এই যে বিভিন্ন রকম হাতেকলমে বাদ দিয়েও এই যে ভিসুয়াল আর ইয়ে অডিও ভিসুয়াল যে এফেক্টগুলো আমাদের তরুণ তরুণীদের কাছে পোঁছে গিয়েছে সে বিষয়গুলোকে ঘিরেও একটা মজাদার বিষয় করা যেতে পারে আবার উদাহরণ দিয়েও অনেকটা বিষয় আলাদাভাবে করা যেতে পারে সে ক্ষেত্রে একটু কার্যকরী হয়ে থাকে আবার বলা যেতে পারে যে বিজ্ঞান যেহেতু ও সমস্ত বিষয়গুলোকে নিয়েই তৈরি হয়ে থাকে যেমন প্রাকৃতিক হোক বা কৃত্রিমভাবে হোক প্রকৃতিকে ঘিরেই তো বিজ্ঞান তো বিজ্ঞান প্রকৃতি যেহেতু সবার চোখের সামনে একটি বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখা হয় সে ক্ষেত্রে বিজ্ঞানকেও বাস্তব দৃষ্টি থেকেই আমরা প্রকাশ করতে পারি সে ক্ষেত্রে একটি জায়গা করে নেওয়াই যেতে পারে যে কোন কিছু শেখানোর যেমন বিজ্ঞান এবং প্রযুক্তিকে ঘিরে কিছু শেখানোর ক্ষেত্রে আমরা বাস্তবতাকে ঘিরে শেখানোটাই বেশি উপযুক্ত বলে মনে হয় সে ক্ষেত্রে যেমন একটি গাছ যেমন আমরা উদাহরণ হিসেবে বলা যেতে পারে একটি গাছ যেমন প্রকৃতিতে বর্তমান সে ক্ষেত্রে গাছের বিভিন্ন রকমভাবে যে বিজ্ঞানভিত্তিক আলোচনা সে ক্ষেত্রে আমরা ওই উদাহরণ দিয়েই ছাত্র ছাত্রীদের মনে একটা জায়গা করে নেওয়া যেতে পারে যে বিষয়টি মজাদার হতে পারে এবং সে ক্ষেত্রে যদি বলা যেতে পারে যে গাছ ছেড়ে বা কোনো প্রাণীজগৎকে নিয়ে বা কোন রকম মেশিন নিয়ে তৈরি কিছু একটা জিনিস যেমন ধরুন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়েই যদি বলা হয় সে ক্ষেত্রে বিষয়টি অতটাই মজাদার হবে যতটা বাস্তব বিষয়টিকে নিয়ে তৈরি করা হয়েছে প্রতিটি জীবনেরই তো দরকার যেমন মোবাইল ফোন মোবাইল ফোনকে ঘিরেই বিভিন্ন রকম একটা আরম্বর সৃষ্টি করেছে প্রতিটি ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের মনে আবার ওই মোবাইল ছাড়া মনে হয় যে এই প্রযুক্তিগত দিকটা অনেকটাই অন্ধকারময় হয়ে যায় এই অন্ধকারময় জিনিসটাকে এড়ানোর ক্ষেত্রে প্রতিটা শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন রকম কাজে যুক্ত থাকা মানুষদের ক্ষেত্রেই এই প্রযুক্তিগত বিষয়টিকে একটু তুঙ্গে পৌঁছানোর ব্যবস্থা করাটাই বেশি জরুরি বা উপযুক্ত বলে মনে হয়